হ্যাঁ আমি আপনাদের অনলাইন অ্যাপ থেকে একটি ওলা বা উবের বুক করেছিলাম কিন্তু আমি যখন বাস স্ট্যান্ড থেকে আমার গন্তব্যের দিকে যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে আমার জন্য যে গাড়িটি এসেছে সেই গাড়িটির গেটটির গেটটিতে কাচ ছিলো না এবং আমি যেই সিটের ওপরে বসেছিলাম সেই সিটের কিছু অংশ ছেঁড়া ছিলো এবং গাড়িটি যখনই কোনো গর্তে পড়ছিলো তখনই আমি ঝাঁকুনি অনুভব করছিলাম এর জন্য আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে আমার গন্তব্যে পড়েছি পৌঁছেছি দরকার আপনারা অনুরোধ যে এইটি খুবই তাড়াতাড়ি একটু ভালো করে দেখুন